বাংলা ভাষা খুবই মিষ্টি এবং মধুর একটি ভাষা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কাবি কাজী নজরুল ইসলাম সত্যজিৎ রায় উত্তম কুমার কিশোর কুমার প্রত্যেকেই কিন্তু এই বাংলা ভাষাকে তাদের শৈল্পিক প্রকাশের ক্ষেত্রে ব্যবহার করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলা ভাষাতেই নাটক কাব্য উপন্যাস গান রচনা করে আজ বিশ্ব দরবারে বিশ্বকবি হিসাবে পরিচিতি পেয়েছেন নজরুল ইসলাম এই বাংলা ভাষাতেই তার বিদ্রোহী কবিতা গান লিখে আজ বিদ্রোহী কবি হিসাবে পরিচিতি লাভ করেছেন সত্যজিৎ রায় কিন্তু সিনেমা ক্ষেত্রে এই বাংলা ভাষাকেই প্রাধান্য দিয়েছেন তার শৈল্পিক প্রকাশের জন্য কিশোর কুমার এই বাংলা ভাষাতেই গান গেয়ে আজ এত খ্যাতি লাভ করেছেন তো বাংলা ভাষা শৈল্পিক প্রকাশের ক্ষেত্রে একটি খুবই